বাইরে বেড়িয়ে খেলা যেগুলো যেমন ক্রিকেট ফুটবল খোখো কবাড্ডি এইসব খেলা যদি মানুষ খেলে তা মানুষের জীবনের মানের উপর নির্ভর প্রভাব ফেলে কিন্তু যদি কেউ ঘরের মধ্যে খেলে যেমন লুডো তারপর ব্যাডমিন্টন টেবিল টেনিস এগুলো দাবা এইসব খেলা খুব ভালো এইসব খেলা মানুষের বুদ্ধির বিকাশ ঘটায় এইসব খেলাও উচিত তাই ঘরের বাইরেও বেড়িয়ে খেলতে হবে এবং ঘরের ভেতরেও খেলতে হবে দুই খেলা মানুষের মানুষের জীবনের উপর অনেক বেশি প্রভাব ফেলে